জুতোটির রঙ চটে গেছে সেলাই খুলে গেছে এবং জলে পরে পরে খুব খারাপ অবস্থা হয়ে গেছে জল পড়লে সোলটি আরও খারাপ হয়ে যাচ্ছে আর রাস্তায় চলতে গেলেই আমার পায়ে প্রচুর ব্যথা করছে পা ফুলে যাচ্ছে আর পায়েও প্রচুর ব্যথা করছে যেটার জন্য আমি পরতে মন হচ্ছে না আর জুতো পরতে জুতোটা ছিঁড়ে গেছে প্রচুর খারাপ অবস্থা হয়ে গেছে যেটা পরলে আমি রাস্তায় হাঁটতে পারছি না সাইকেল যেমন চলতে পারছি না সকালে হাঁটার জন্য যেতে পারছি না যেটা পরতে আমার ভালো লাগছে না আর রঙটি চটে যাওয়ার জন্য সেটি কেমন একটা হয়ে গেছে দিন দিন আর মন যাচ্ছে না পরার